সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান ভারতের বিভিন্ন রাজ্যে এবং হাসপাতালগুলিতে পরিবর্তিত হয় কিছু ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলি প্রাইভেট হাসপাতালগুলির তুলনায় ভালো পরিষেবা প্রদান করে উদাহরণস্বরূপ ভারতের অনেক রাজ্য তাদের সরকারি হাসপাতালে আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তি স্থাপন করছে যাই হোক অনেক সরকারি হাসপাতাল এখনও কাঠামোগত সমস্যায় ভুগচে কিছু হাসপাতালের পরিবেশ অপরিষ্কার এবং অস্বস্তিকর ডাক্তার এবং নার্সের সংখ্যা খুবই কম সাধারণভাবে আমি মনে করি সরকারি হাসপাতালগুলির প্রাইভেট হাসপাতালের তুলনায় কম ব্যয়বহুল আমি ব্যক্তিগতভাবে একটি সরকারি হাসপাতাল বা একটি প্রাইভেট হাসপাতালে যাওয়ার সময় যে বিষয়গুলি চিন্তা করি প্রথমত আমার আর্থিক অবস্থা যদি আমি একটি সীমিত টাকার মধ্যে থাকি তখন আমি সরকারি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিই যখন আমি জরুরি চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে তখন আমি প্রাইভেট হাসপাতালে যাওয়ার চেষ্টা করি যখন একটি নির্দিষ্ট ডাক্তারের সাথে আমার ডাক্তারের দেখানোর চেষ্টা করি তখন আমি প্রাইভেট হাসপাতালে যাওয়ার চেষ্টা করি